পুরুলিয়া জেলায় বিভিন্ন সাংস্কৃতিক উৎসব হয় যেগুলি কখনও ধর্মীয় বা কখনও অঞ্চলভেদে পরিবর্তন হতে থাকে তেমনি এক সাংস্কৃতিক উৎসব হল টুসু পরব এই টুসু পরব সাংস্কৃতিকভাবে আমাদের পুরুলিয়া জেলায় ওতপ্রোতভাবে জড়িত এবং মকর দিনে এই টুসু মাকে জলে ভাসানের মধ্যে দিয়ে এই পরব সমাপ্তি ঘটে কিন্তু এই টুসু পরবের মাধ্যমে আমাদের জীবনের বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটতে থাকে এবং বিভিন্ন সুখ দুঃখ টুসু গানের মাধ্যমে চলে আসে সমাজের অন্তরে